আমার এলাকার জলবায়ু মৌসুমি জলবায়ুর অন্তর্গত এই মৌসুমি জলবায়ু খুব অনিশ্চিত একটা জলবায়ু বিশেষ করে এর প্রধান কারণ হিসাবে বলা যায় যে এই বায়ু মৌসুমি জলবায়ু কখনও আগে এসে পড়ে কখনও পরে এসে পড়ে তো এই জন্য আমার এলাকায় বিশিষ্ট ধান চাষের সময় বিশেষ সমস্যা হয় বিশেষ করে যখন এই মৌসুমি বায়ু দেরি করে ফেলে তখন সেই বছর তো চাষ হয় না বললেই চলে অনেকে পাতা তৈরি করে ধানের পাতা এবং সেগুলোকে মাঠে রোয়ার অবকাশ টুকু হয় না পুরো মাঠ শুকিয়ে যায় এবং সেখানে চাষ হয় না আর যখন খুব আগে এসে পড়ে সেক্ষেত্রে অনেক সময় বন্যা হয় এবং দুই তিন বছর পর পর তো বন্যা হয়ই যেখানে বর্ষার যে চাষ হয় ধান চাষ সেগুলো পুরোটাই নষ্ট হয়ে যায় হ্যাঁ মানুষজনের খুবই অসুবিদা হয় এই বিষয়ে হয় এবং এই জলবায়ুর প্রভাবে যে শীতের সময় চাষ হয় মাঝে মাঝে সেটাতে একটু উপকার হয় বিশেষ করে যখন শীতের সময় ভূগর্ভস্থ জলের লেবেল নীচে নেমে যায় জল উঠতে চায় না সেক্ষেত্রে এই জলবায়ুর প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হয় এবং এই বৃষ্টির জন্য ওই সময় শুকনো সময়ের যে চাষ গমের ধানের চাষ বলে তো সেটাতে অনেকে উপকৃত হয় এবং সেই ধানের ফলন বৃদ্ধি পায়